পর্যটনের দিক থেকে পশ্চিম বর্ধমান জেলা যথেষ্ট বিকশিত এখানে বায়ু রেল এবং সড়কপথে যোগাযোগ রয়েছে বায়ুপথে পানাগড় এয়ারপোর্ট এছাড়া সড়কপথে বার্নপুর আসানসোল এবং দুর্গাপুর বাস স্ট্যান্ড রয়েছে এছাড়াও রয়েছে আসানসোল রেলওয়ে স্টেশন এর মাধ্যমে ভারতের যেকোনো স্থান থেকে যোগাযোগ রাখা সম্ভব এখানে গন্তব্যস্থল দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে আসানসোল এবং দুর্গাপুরে অবস্থিত লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত কারখানা বার্নপুর লৌহ ইস্পাত কারখানা এবং দুর্গা দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা যেটি শেল দ্বারা অধিকৃত এছাড়াও রয়েছে বার্নপুরের আসানসোলে শতাব্দী পার্ক বার্নপুরে নেহেরু পার্ক এছাড়াও দুটি নামক দুটি পার্ক এখানে দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত রয়েছে কল্যাণেশ্বরী মন্দির যা বহু প্রাচীন মন্দির ঘাঘরবুড়ি মন্দির যা বিশ্বাস করা হয় যে দেবী দুর্গার ঘাগরা এখানে পড়েছিল এছাড়াও রয়েছে আমাদের বার্নপুরের বাড়ি ময়দান এবং ঠাকুরবাড়ির মন্দির এগুলি ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত এবং এখানে যথেষ্ট পরিমাণে দেখার জায়গা রয়েছে এছাড়াও রয়েছে দামোদর নদী উপত্যকা যা প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরপুর এবং এটিকে দেখে শুধুমাত্র নদী দেখ বা প্রাকৃতিক দৃশ্য দেখা নয় ভূগোল সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন সম্ভব কারণ নদী এই এস্থলে দামোদর নদী তার উচ্চ অববাহিকা অঞ্চল ত্যাগ করে মধ্য অববাহিকা অঞ্চলে অবস্থান করার সময় নদীর যে বাঁকগুলি রয়েছে এগুলিতে বিভিন্ন ধরনের পাথরের মধ্যে ক্ষয়কাজ দেখা যায় যার ভূগোল শিক্ষার জন্য যথেষ্ট রকমের উপভোগ্য হতে পারে এছাড়াও এখানে প্রাকৃতিক দৃশ্যও যথেষ্ট মনোরম এটি একটি মালভূমি উপত্যকা অন্তর্ভুক্ত হওয়ায় এখানে ছোটো ছোটো টিলা পাহাড় এবং ছোটো ছোটো পার্বত্য উপত্যকা দেখা যায় আসানসোল নামটি এসেছে আসান এবং সুলি দুটি শব্দ থেকে আসান হল এক প্রকার গাছ এবং সুলি শব্দের অর্থ হল দুটি উপত্যকাভূমির মধ্যবর্তী রাস্তা যদিও বর্তমানে আসান গাছ এখানে অত্যন্ত দুর্লভ